বিভিন্নরকম প্রাণীর প্রভাব আমার বাগানে কি ভূমিকা পালন করে বা আমি কীভাবে উৎসাহিত হই এইটাতে তা বললে বলতে পারি যে যেমন কেঁচো কেঁচো যদি থাকে তাহলে কেঁচো আমরা জানি যে কেঁচো মাটিকে বা জমিকে উর্বর করে এবং তাতে আমার বাগানে শাক সবজি হোক বা ফল ফুল হোক যে কোনো গাছের ক্ষেত্রেই সেগুলি উন্নত মানে সেইসব গাছগুলো খুব সহজেই বেড়ে উঠবে এবং আরও ভালো হবে তারপরে যেমন বলতে পারি গোবর গরুর গোবর সেগুলি সার হিসেবে গাছের গোঁড়ায় দিলে তাতেও গাছের গাছ খুব উর্বর হয় তাতে মাটি উর্বর হয় এবং ফসল ভালো হয় বা ফুল টুলগুলো ফুলের গাছে ভালো উন্নতি হয় যেমন আমরা সাধারণত গোলাপ গাছের ডাল কেটে তাতে গোবর টোবর জড়িয়ে লাগিয়ে রাখি এবং সেই ডাল পুঁতে আবার নতুন গাছ বেরোয় এবং সেখান থেকে আরও ফুল হয় এবং বাগান যদি চার ধার দিয়ে সবুজ এবং মানে রঙিন হয়ে যায় তাহলে দেখতে খুব সুন্দর হয় ফল ফুল শাক সবজি ভরা যদি বাগান থাকে তাহলে সেটা দেখতেও খুব ভালো হয় তার জন্য আমার মনে হয় বাগানে কিছু কিছু প্রাণীর ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ